আমার ভাই আমাকে বাইক চালানো বাইক চালানো শুরু চালানের জন্যে আমাকে অনুপ্রেরিত করেছিলো কারণ আমি পড়াশুনা করতাম আন্দামান নিকোয়ার আইল্যান্ড চেন্নাই বোর্ডে তো ওখানে পড়াশুনা চলাকালীন আমি ভালো একটা স্টুডেন্ট ছিলাম তো সেই সময় আমি পড়াশুনার খাতিরে আমি বাইক চালাতে পারতাম না বা পড়াশুনার জন্যে বলতে পারেন আমি বাইক চালাতে পারতাম না সময় পেতাম না তো সেই জন্যে আমার ভাই পড়াশুনার দিক থেকে কতটা ভালো ছিল না তাই ও সব সময় বাইক নিয়ে চলতো বা বাইক চালাতো ইন্টারেস্ট ছিল ওর সব সময় জন্যে বাইক চালাতো তো আমারও তত বেশি ইন্টারেস্ট ছিল না সেই সময় কিন্তু ওখানে সাইকেল চলতো না সেই কারণে আমি সাইকেলও চালানো শিখিনি ছোটোবেলায় তো বাইকটাই চলে তো সেই কারণেও বাইক চালাতো কিন্তু এখন বর্তমান সময়ে আমি দেখলাম যে বাইক না চালালে যে কতটা পরিস্থিতি খারাপ তো আমি এটা বুঝতে পারলাম কারণ আমার বিয়ে করার পরে দেখা যাচ্ছে আমার বাড়িতে কোনো অসুবিধা হল আমার ওয়াইফকে নিয়ে যাবো আমার বাচ্চার শরীর খারাপ বা কোনো কারণবশত আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে তো আমি কিন্তু আমার ভাইকেই বলতাম ভাই আমাকে একটু নিয়ে চল আমাকে একটু নিয়ে চল আমাকে নিয়ে যেত কিন্তু অনেকবার বলার পরেই আমাকে নিয়ে যেত সেই কারণে আমি ভাবলাম আমি বাইক খালানোটা শিখেই ফেলি আমার একটা বাইক খেলানোর প্রতি একটা আগ্রহ জমলো একটা রাগ অভিমান একটা জেদ তৈরি হলো তো সেই কারণে আমি আমিও বাইক চালানো শিখে গেলাম এক দিন দু দিন চলাতে চলাতে

এবার এর ফলে আমার কাউকে ডাকতে হতো না বা বলতে হতো না আমি সে বাইকে করে এখানে সেখানে ঘুরে বেড়াতাম এবং আমার বাড়িতে কোনো অসুবিধা হলে কেউ বললে ছুটে যেতাম বা বাড়িতে আমার ছেলে মেয়ে বউ বাচ্চাকে নিয়ে তাদেরকে এখান থেকে ওখানে ঘুরতে যেতাম বা ডাক্তারবাড়ি বা যে কোনো কিছুতেই আমি তাদেরকে নিয়ে যেতে পারতাম নিজের ইচ্ছে মতো

একদিক থেকে আমার ভালোই হলো কিন্তু আমি এত বাইক চালানো শুরু করলাম আমার বাইকের প্রতি একটা আলাদা একটা আনন্দ লাগতে শুরু হলো একটার পরে একটা বাইক কিনলাম তারপর আবার তারপর দেখা যাচ্ছে আমার এত ইন্টারেস্ট জন্মালো বাইকের প্রতি আমার একটা ভালোবাসা জন্মালো আমি বন্ধু বান্ধবের সঙ্গেও বাইকে করে বেড়াতে শুরু করলাম একদিন রাত্রিবেলা আমি বন্ধুদের সঙ্গে ছিলাম বাইকে বাইকে যাচ্ছিলাম যেতে যেতে

অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভীষণ পরিমাণে আমার পড়ে মাথা ফেরে যায় এবং আমার একটা হসপিটালে অ্যাডমিট করে আমার দাদা বা আমার মা বাবা বাড়ি সবাই আসে আসার পরে কিন্তু আমাকে অ্যাডমিট করার পরে সেই হসপিটাল থেকে আমাকে অন্য হসপিটালে ট্রান্সফার করে দিলো সে হসপিটালও আমাকে নিলো না আর ওখান থেকে আমাকে অন্য হসপিটালে পাঠিয়ে দিলো সে ক্ষেত্রে আমার বাঁচার একটা মানে আশা ছিলোই না আমার মা বাবার কাছে তো কোনো কারণবশত আমার অ্যাডমিট করে নিল একটা হসপিটালে খুব ভুলবশত আমি বেঁচে গিয়েছিলাম তারপরও আমাকে অনেককেই বরণ করে যে দূরে বাড়ি চালাস না বা বাইক চালাস না বাইক চালানো বন্ধ করে দেয় কিন্তু বাইকের প্রতি যে আমার এতটা ভালোবাসা আর এতটা টান আমি বাইক চালানোটা ছাড়তেই পারি না কেন জানাই না এখনও পর্যন্ত আমি বাইক চালাই এবং তার মাঝেও আমাকে বাইক চালানোর জন্য আরেকবার অ্যাক্সিডেন্ট হয়েছিলো তবুও আমার হসপিটালে অ্যাডমিট হয়ে হতে হয়েছিল সেলাই পড়েছে কপালে তারপরেও এখনও আমি বাইক চালাই সবাই আমাকে আসতে চালাতে বলে তবুও আমি জুড়ে চালাই একটু আগের থেকে লিমিটে এসছে কিন্তু তবু বাইকের প্রতি আমার যে ভালোবাসাটা থেকে গেছে সে কোনো ক্ষেত্রেই আমার কম হতে যায় না একটা আলাদা একটা টান বাইকের প্রতি